পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত ক্রান্তীয় প্রকৃতির অর্থাৎ উষ্ণ ধরনের এছাড়া এ রাজ্যের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব অত্যন্ত বেশি এই জন্য পশ্চিমবঙ্গে জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয়ে থাকে উত্তর হিমালয় পর্বত থেকে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারিত এবং ভূমিরূপ নানাও বৈচিত্র্য এই রাজ্যের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতা বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য ঘটিয়েছে জলবায়ুগতভাবে পশ্চিমবঙ্গ একটি বৈচিত্র্যময় সময় রাজ্য ঋতু পরিবর্তন পশ্চিমবঙ্গে জলবায়ুতে চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয় যথা গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল ও শীতকাল মৌসুমী বায়ুর প্রভাব গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু এ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় ফলে বর্ষাকালে গ্রীষ্মকালের শেষভাগে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে শুষ্ক ও শীতল জলবায়ু বিরাজ করে বিপ বি বিপরীতমুখী বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে যেদিক থেকে বায়ুপ্রবাহ প্রবাহিত হয় শীতকালে স হয় ঠিক তার পো বিপরীত দিক থেকে উত্তর প্রান্তে সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এই রাজ্যের অভ্যন্তরীণ পার্বত্য অঞ্চল তার জেরে হিমালয়ের পাদদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি তো হয় উত্তর পরি পর্বত্য অঞ্চল তুলনায় রাজ্যের বাকি এলাকার জলবায়ু সমাবর্তভাবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল ও ভূমির উচ্চতা বেশি বলে গ্রীষ্মকাল মনোরম কিন্তু শীতকাল অত্যন্ত তীব্র